বলিউড বা টলিউড ভারতের সর্বত্র ফ্যাশন প্রব প্রবণতাকে প্রভাবিত করেছে যেমন বিভিন্ন ধরনের সিনেমা যেমন বাহুবলী ট্রিপল আর বা চাঁদের পাহাড় পদ্মাবত ইত্যাদি সিনমাগুলো আমার খুবই পছন্দ সেই সব তাদের সিনমার বিভিন্ন চরিত্র যেমন বাহুবলী পদ্মাবতের আলাউদ্দিন খিলজি চাঁদের পাহাড়ের শংকর ইত্যাদি চরিত্রগুলোকেও চরিত্রগুলো খুবই প্রভাবিত করে তাদের তাদের পোশাক আশাক দেখে বিভিন্ন মানুষ পোশাক বানায় ওই আমিও অ্যা আমিও একবার বাহুবলীর শাড়ি তৈরি করার চেষ্টা করেছিলাম বিভিন্ন ধরনের সিনেমার যে সব চরিত্র তাদেরকে তাদেরকে পোশাকের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের সিনেমা আছে যে যেগুলো প্রভাবিত করে মানুষকে